এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ যার বিয়ে তিনি আপনার কতখানি নিকট আত্মীয় এবং অবশ্যই আপনার বাজেট সেই দিক থেকে বিবেচনা করে উত্তরটি দিলাম নিকাট আত্মীয় হলে এবং আপনার বাজেট থাকলে সোনার কোনো গহনা দিতে পারেন তবে এখন যা দাম সোনার কোনো ব্যান্ডেড দোকানের মুক্তর সেটও দেওয়া যায় ভালো শাড়ি দিতে পারেন বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন ট্রলি বা চাকা লাগানোর বড়ো ব্যাগ উপহার হিসাবে দেওয়া যেতে পারে পরবর্তীতে কাজে লাগে মাইক্রোওয়েভ ওভেন অথবা ইন্ডাকশান কুক টপও দিতে পারেন তবে এগুলি দেওয়ার আগে যাকে দিচ্ছেন অবশ্য জিজ্ঞাসা করে নেবেন যে তার লাগবে কিনা একের বেশি হয়ে গেলে মুশকিল হাত ঘড়ি অনেকেই দিয়ে থাকেন ননস্টিক কুকওয়ারের সেট দেওয়া যায় ডিনার সেট একটি ভালো অপশান ব্র্যান্ডেড কাঁচের গ্লাসের সেট অথবা কাপ ডিসের সেটও দিতে পারেন কম বাজেটের জন্য কিন্তু ভালো জিনিস ভালো ব্র্যান্ডের প্রেসার কুকার দেওয়া যায় আরেকটি হলো সুতির কাপড় বিছানার চাদর বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী কিনবেন তবে ভেলভেটের চাদর না দেওয়াই ভালো নিত্য মিত্তিক ব্যবহারের জন্য আদর্শ নয় পড়েই থাকে সারা জীবন বিয়েবাড়ি শীতকালে হলে গায়ের দেওয়া শালও দেওয়া হয় উপহার দেওয়ার মতন আরও অনেক কিছু আছে যেমন ঘর সাজানো জিনিসপত্র হিসাবে টেবিল ল্যাম্প ফুলদানি ইত্যাদি যিনি দিচ্ছেন তার পছন্দ এবং বাজেটের ওপর নির্ভর করছেন কিন্তু যৌতুক দেওয়াটা অনেকে নেয় অনেকে নেয় না কিন্তু যৌতুক দেওয়া আইনত অপরাধ দেওয়াটা আইন গ্রাহ্য করেন না